বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমভাবে বিবাহ অনুষ্ঠান হয়ে থাকে যেমন আমাদের হিন্দু শাস্ত্রের মতে বিবাহ একটি সামাজিক বন্ধন এখানে যেহেতু সামাজিক বন্ধন সেই জন্য উপহার দেওয়াটা একটা রীতি মধ্যেই পড়ে বিশেষ করে বরপক্ষ এবং কন্যাপক্ষের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধুবর্গ বিভিন্ন রকমের উপহার দিয়ে থাকে আমাদের এখানে বিয়েতে বিভিন্ন রকম উপহার দেওয়া হয়ে থাকে যেরকম ঘড়ি বালতি সাইকেল খাট আলমারি গদি ড্রেসিং টেবিল আয়না পিকচার

এবং সোনার জিনিস ও রুপোর অনেক জিনিসই বিয়েতে উপহার হিসেবে দেওয়া হয়ে থাকে সোনার জিনিসগুলো বেশি অংশই নিকট আত্মীয় এবং খুবই চেনা পরিচিত লোকজনে লোকজনেরাই দিয়ে থাকেন এবং তার থেকে একটু দূরসম্পর্কের তারা রুপোর জিনিস কিংবা আরও অন্য অনেক জিনিস দিয়ে থাকেন আর আমাদের এখানে বিয়েতে কনের বাবাকে এখনও পর্যন্ত যৌতুক দিতে হয় এই যৌতুক জিনিসটা একটি সামাজিক ব্যাধি এই ব্যাধিটা সমাজ থেকে যত তাড়াতাড়ি নির্মূল করা যাবে ততই সমাজ সুন্দর হয়ে উঠবে সেই জন্য আমাদেরকে সচেষ্ট আমাদেরকে সচেষ্ট হতে হবে যে এই বিয়ের সময় মেয়ের বাবাকে যেন কোনো যৌতুক পাত্রপক্ষকে দিতে না হয় যেমন আমাদের এখানে মেয়ের বাবাকে যৌতুক হিসেবে সোনাদানা গয়নাগাটি

খাট বিছানা আলমারি ড্রেসিং টেবিল শোকেস এমনকি বিভিন্ন রকম সোনার জিনিসও দিতে হয় তার পরেও বরপক্ষ নগদ অর্থ দাবি করে

যার ফলে একটি মেয়ের বিয়ে দেওয়ার পরে একটি বাবা প্রায়ই নিঃস্ব

এর পেছনে একমাত্র শুধুই বরপক্ষই দায়ী নয় আমাদের সমাজব্যবস্থাও এর জন্য দায়ী সমাজের মানুষজন ভাবে যে আমি হয়তো বরপক্ষর কথা অনুযায়ী যদি যৌতুক দিতে পারি তাহলে তারা হয়তো আমার মেয়েকে ভালো রাখবেন সুখ শান্তিতে রাখবেন সেই জন্য সমস্ত মেয়ের বাবারা কষ্ট করে হলেও তার মেয়েকে তার সাধ্যমতো যৌতুক দিয়ে থাকেন শুধুমাত্র মেয়ের ভালোর জন্য কিন্তু এটা হয় তার বিপরীত সবসময় যে এই যৌতুক দেওয়ার পরে মেয়ে ভালো থাকে এমনটা নয় যৌতুক দেওয়ার পরেও বিভিন্ন অজুহাতে আরও যৌতুক পাওয়ার আশায় মেয়েকে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হতে হয় এই অত্যাচারকে মাঝে মাঝে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে মেয়ে বাধ্য হয়ে বাপের বাড়িতে গিয়ে বাবা ভাইয়ের কাছ থেকে বিভিন্ন যৌতুক এবং টাকা পয়সা আনতে বাধ্য হন আর যদি সেই দাবি মতো যৌতুক না দিতে পারে মেয়ের বাড়ির লোক তাহলে শ্বশুরবাড়িতে গিয়ে আবার তাকে বিভিন্ন রকম অত্যাচারের সম্মুখীন হতে হয় এমনকি এও হয় যে সে সেই অত্যাচার সহ্য না করতে পেরে অনেক সময় সুইসাইডের মতো পথ বেছে নেয় শুধু এই যৌতুকের কারণেই একটা বাবা সর্বস্বান্তই হন না তার মেয়েকেও চিরতরে হারিয়ে ফেলেন এই জন্য আমাদের সমাজের প্রতি একটা বার্তা দেওয়া উচিত যে যৌতুক আমরা নেবও না এবং যৌতুক আমরা দেবোও না এই যে ছেলেপক্ষের বা ছেলের বাবা মায়ের একটা ইচ্ছা থাকে আমার ছেলে যদি কোনো একটা চাকরি করে বা কোনো একটা ব্যবসা করে তাহলে তার সেই রকম আভিজাত্য অনুযায়ী মেয়ের বাড়ি থেকে যৌতুক আদায় করতে হবে না হলে ছেলের দামটা কমে যাবে